সিনেমা বলতে আমার প্রিয় সিনেমা হচ্ছে মন জানে না বাংলার মিমি আর যশ আছে ওই বইটা আমার মানে যতবারই দেখি আমার তাও হয় নাকো আমি মনে হয় বারবারই বই ওই বইটাই দেখি তো ওই বইটায় প্রথমে মানে ওই যশ আর মিমির সাথে মানে পরিচয় হয় তারপরে যা হয় আর কি বইয়ে হিরো হিরোইনের সথে মিল হয় নানা রকমভাবে নানা ইয়ে হয় তো তাদেরও সেরকমই হয় তো তারা তারপরে বিয়ে বিয়ে করে তারপর বিয়ে করার পরে তাদের ভালোই সংসার চলতে চলতে যশ অনেক ভুল করতে থাকে অনেক ভুল করার সত্ত্বেও মিমি বারবার মেনে নেয় তো সেখানে মেনে নেওয়ার পরেও তাদের মানে থাকে না বেশিদিন তো যশ মানে খুন করতে থাকে খুন মানে সেই গুন্ডাদের মতো ওরকম গুন্ডাগিরি করতে থাকে তো তখন তাদের অনেক ইয়ের পরও তখন মিমি মিমি মানে তাকে একটা গুন্ডার দলে নিয়ে চলে যায় তো সেখানে মানে বাজে লাইন বাজে জায়গায় নিয়ে যায় তো তাকে নানারকম সেখানে নেশা শেখানো হয় সেই নানা রকম নেশা নেশা করে তো ড্রাগস নেয় মদ খায় নানারকম নানা কাজ করে তখন তাকে আবার অঙ্কুশ ইয়ে অঙ্কুশ বলছি যশ তখন তাকে আবার যশ অনেকভাবে খোঁজার চেষ্টা করে প্লাস খুঁজেও পায় অনেকদিন পর তো খুঁজে পায় তো তখন সে আর সেই অবস্থায় থাকে নাকো তখন সে নানারকম ড্রাগসের সাথে ইয়ে যুক্ত হয়ে থাকে তো তখন আবার যশ তাকে শুধরানোর চেষ্টা করে তো নানারকম ডাক্তার দেখায় অনেক অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করার পর সে মানে সে ঠিক হয় তাকে অন্য জায়গায় নিয়ে চলে যায় যাতে সে একটু ফ্রি মাইন্ডের হতে পারে তো আবার তার তারা ঠিক হয়ে আবার তাদের একসাথে ইয়ে হয় এই বইটা আমার খুব ভালো লেগেছে তাই এরকম বই যেন আরও এইটা চাই আমি